হ্যালো হ্যাঁ বলো আঁ কী চাই হুম হ্যাঁ এই তো পঞ্চাশ লিটার যারা যেরকম অর্ডার দেবে সেরকম তৈরি করে দেওয়া যাবে কত লিটার চাই ও ঠিক আছে দেওয়া যাবে পাইপও পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ ওই দুশো মিটার লাগবে ওই দুশো মিটার পাইপ হ্যাঁ হাজার তিনেক টাকা হাজার তিনেক টাকা হ্যাঁ হুম ওই হাজার পনেরো কুড়ি যাবে হ্যাঁ হ্যাঁ না না নগদ নগদ হ্যাঁ বাকির কারবার হয় না এখানটা না হালখাতা হবে না হ্যাঁ না হালখাতা হয় না এই দোকানে ও ঠিক আছে কেটে দিয়েছে মনে হয়